বেকারত্ব তো গোটা রাজ্য জুড়েই রয়েছে তো সেখানে আমি বেকারত্বেও বিরাজ করি কি না আলাদা করে আর কি বলবো কিন্তু আমাদের জলপাইগুড়ি অঞ্চলের ডুয়ার্স সেহেতু ডুয়ার্স এর এখানে মূল উৎপাদনের ইয়ে হচ্ছে সোর্স হচ্ছে কৃষি কৃষি মানে হচ্ছে এইখানে চায়ের যেই শিল্প এখানে যেই চা শিল্পীরা রয়েছে চা বাগান করে ডুয়ার্স এলাকা জুড়ে চায়ের বাগান রয়েছে এবং এখান থেকে চা নানারকম দেশে বিদেশে যায় চা এখানে চাষ করা হয় সেই চাষিদের মাধ্যমে এবং এটাই হচ্ছে এটা অর্থনৈতিক স্বাবলম্বিতা হচ্ছে আমাদের এই কৃষিকাজই চা শিল্প এবং এই চা ই আমাদের দেশে বিদেশে অনেক জায়গায় রাজ্যের মধ্যে অনেক জেলার মধ্যে এখান থেকে নিয়ে গিয়ে বিক্রি করা হয়